আমার ধর্ম হচ্ছে হিন্দু যেহেতু আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ তাই আমরা হিন্দু ধর্মে বাস করি তাই সনাতন ধর্মটাকেই আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম মেনেই আমরা চলি তাই সনাতন ধর্মের যখন কোনো হরিনাম সংকীর্তন হয় যে চাল নিয়ে যে বৈষ্ণব ভোজন করা হয় সেই বৈষ্ণব ভোজন করার জন্যে আমি কিছু দান ধ্যান করি যেমন যেমন আমার সামর্থ্য যেমন আমার সামর্থ্য চাল কিছু আলু কিছু পয়সা অল্পের মধ্যে আমি দিয়ে খুব খুশি হই এবং এটা যে বৈষ্ণব সেবায় লাগবে সেটা জেনে আমার খুব মন ভালো হয়ে যায় এবং আমি দান ধ্যান করতে খুব ভালোবাসি